এই অঞ্চলের লোকেরা ধর্মের কথা যদি বলতেই হয় তাহলে আমাদের পুরুলিয়াতে কিন্তু সব প্রায় সব ধর্মের মানুষই কিন্তু বসবাস করে একে অপরের সাথে একে অপরের কাঁধে হাত দিয়ে কিন্তু তাঁরা যেমন কাজে লিপ্ত তেমনই কিন্তু সমাজ গঠনেও কিন্তু লিপ্ত পুরুলিয়া জেলাতে বিশেষত হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ এই এই ধর্মের মানুষ লক্ষ্য করা যায় এছাড়া অনেক বিহারি যে রয়েছে তদেরও অংশ কিন্তু অনেক রয়েছে আমাদের এই পুরুলিয়া জেলাতে তাঁরা প্রত্যেকে কিন্তু কাজের জায়গাতে বলুন বা একে অপরের সাথে প্রতিবেশী ভাবে বলুন তাঁরা কিন্তু বেশ সাধারণ এবং ভালো ভালো ব্যবহার করে তাঁরা কিন্তু একে অপরকে কক্ষনো অন্য ধর্মের মানুষ বলে ছোটো করে না তাঁরা প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের উৎসব যে হয় তাতে কিন্তু সামিল হওয়ার চেষ্টা করে ইসলামরা যেমন আমাদের দুর্গাপুজাতে ঘুরতে বেরোয় হিন্দু বা অন্যান্য ধর্মের মানুষরাও কিন্তু ইসলামদের যে ঈদ উৎসব তাতে কিন্তু তাঁদের বাড়িতে যদি নিমন্ত্রণ থাকে তাঁরা কিন্তু সেখানে গিয়ে সামিল হয় এছাড়া ধরুন খ্রিস্টান ধর্মের পঁচিশে ডিসেম্বর সেই দিনও কিন্তু সমস্ত ধর্মের মানুষ চার্চে যায় সেই জন্যই বলতে পারি যে আমাদের এই অঞ্চলে বিভিন্ন ধর্মের মানুষ থাকে ঠিকই তাঁরা কিন্তু একে অপরের সাথে বেশ যুক্ত